গত দশ বারো দিন আগে আমি বাজার কলকাতা থেকে একটা কুর্তি কিনেছিলাম দেখতে বেশ ভালোই ছিল কিন্তু বাড়ি আসার পর দেখি সেটা আমার মাপের থেকে একটা সাইজ বড় এবার আর তাছাড়াও কাপড়টা ছিল খুবই নিম্নমানের গরমে পরে একদমই আরাম পাচ্ছিলাম না রংটাও দুদিন পরে জলে ধোয়াতে ছেড়ে যায় তাছাড়া কিছুদিন পরেই দেখছি ওখানে কাপড়টা ছিঁড়ে যাচ্ছে তো আমি সেটা কিনে নিয়ে মোটেই আমার ভালো লাগেনি